আমার এলাকার কাছাকাছি যে ঐতিহাসিক ল্যান্ডমার্ক রয়েছে তার মধ্যে অন্যতম হল দক্ষিণেশ্বরের কালী মন্দির এটি হুগলী নদীর তীরে অবস্থিত আঠেরোশো পঞ্চান্ন সালে রানি রাসমনি এটি স্থাপন করেন এর প্রধান পুরোহিত হলেন রামকৃষ্ণ দেব এবার এই মন্দিরটির আশেপাশে অনেক অন্যান্য স্মৃতিসৌধ বা মন্দিরও রয়েছে সেই মন্দিরগুলো যেমন আদ্যাপীঠ মন্দির বা দ্বাদশ মন্দির এ মন্দিরের পরিবেশ খুবই মনোরম আমরা বছরে প্রায়ই একবার কী দুবার এখানে ভ্রমণ করে আসি এছাড়া এ মন্দিরের পাশাপাশি অসংখ্য গাছপালা এবং নদীর যে মনোরম দৃশ্য সেটাও আমাদেরকে আপ্লুত করে